কোথায় আছ ও তোমাদের কোচিং ক্লাস কটা থেকে সপ্তাহে কদিন পাঁচ দিন না চার দিন তিন দিন হয় আর কে কে আছে যাওয়া আসা কীসে করছ আর মা মালদা থেকে তোমার কোচিং সেন্টার ক্লাসটা কত দূরে ওখান থেকে আবার টোটো ধরে যেতে হয় না কি

ঠিক আছে কিন্তু তোমরা তিন বান্ধবী একসঙ্গে যাওয়া আসা করো ঠিক আছে এমনটা না যে একটা গাড়িতে দু জনের জায়গা হচ্ছে এর তোমার জায়গা হচ্ছে না তা আলাদা করে চলে গেলাম এমনি করবে না ঠিক আছে এক হ্যাঁ হুম আর যখনই স্ ই ছুটি সেন্টার যখন ছুটি হবে তখন তোমরা তিনজনে একসাথে এসো এখন যুগের জানছ তুমি ঠিক আছে আর সে সেন্টার যখন ছুটি হবে খাওয়াটা টিফিনটা করে নেবে ঠিক আছে এত সকাল সকাল যাচ্ছ বাড়িতে তেমন কিছু খাওয়া যায় না

আর একা যাবে না আর যদি কোনো বান্ধবী যদি নাও যেতে পারে দুজনের মধ্যে একা যাবে না সেদিন ক্যানসেল করে দিও

ছুটি কখন হয় তোমাদের দুই ঘণ্টা ঠিক আছে এখন কারোর সাথে অত কথা বাড়াবাড়ি করতে যাবে না ঠিক আছে নিজের কাজে কাজ রাখবে আর অযথা কারোর সাথে মেলামেশা করতে যাবে না কী ওর নোট ওর নোট আমি নেব আমি ওর নোট নেব কোনো যদি সমস্যা হয় তো স্যারকে জিজ্ঞাসা করো ঠিক আছে

প্রবলেম যদি হয় তো স্যারের সঙ্গে কনট্যাক্ট করবে অচেনা লোকদের সাথে কথা বলবে না ঠিক আছে তবে